হ্যালো হ্যাঁ ভালো আছি আপনি বলুন আপনার কলেজ কেমন চলছে হ্যাঁ আমি আমিও তো দেখছি আমাদের এই তোমার এই স্কুলগুলিতে কি হারে দুর্নীতি হয়েছে শিক্ষা নিয়োগ নিয়ে এখন তো শিক্ষা ব্যবস্থাটা কেমন হয়েছে তো বুঝতেই পারছেন আর তাছাড়া তো পরীক্ষা ব্যবস্থাটা একদম ধ্বংস হয়ে গেছে পরীক্ষা ব্যবস্থায়ে পরীক্ষা ব্যবস্থায়ে না না পরীক্ষা দিয়েই তো ছেলেগুলো নম্বর পেয়ে গেছে কে ভালো কে খারাপ না বোঝা যাচ্ছে আপনাদের আপনি তো সেটা ভালোভাবেই বুঝবেন কারণ কলেজের কারণে এইচেসের পর মাধ্যমিকের পর তো আপনাদের এই স্তরেই শিক্ষাটা গ্রহণ করে আপনি তো বুঝবেন আর শিক্ষাই তো জনজীবনের উন্নতি করবে যদি এই শিক্ষাই দুর্নীতি হয় তাহলে কীভাবে জন জীবনের উন্নতি হবে আর শিক্ষা তো এখনকার শিক্ষা তো আপনাদের কলেজে তো বেশি গত দলগত প্রভাব দেখা যায়

হ্যাঁ তো তাই এই এই শিক্ষার ওপর যদি সব দুর্নীতি আর দলের প্রভাব থাকে তাহলে আরও ভবিষ্যৎ প্রজন্মের কি হবে তুমি ভাবতে পারছো কী আর তাছাড়া যে আমরা যে শিক্ষকতা করছি এই স্কুলগুলোতে আমাদের তো কোনো যে আমরা পার্মানেন্ট বলেও সেটা ভাবতে পারচ্ছি না কারণ কখন কাকে বের করছে নিউজ তো তুমি দেখই সোশ্যাল মিডিয়াতে দেখছো যে কখন কাকে বের করছে কোনো ঠিক নেই আমরা ভালোভাবে মানে পড়েও শিক্ষা যোগ্যতা অর্জন করেও আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে যদি সমাজের মেরুদণ্ডটাই না সোজা থাকে তাহলে শিক্ষার মানে সমাজটা কোথায় যাবে ভাবতে পারছো আর তাছাড়া এই যে দলগত কারণে শিক্ষার্থীরা এখন সাত শিক্ষকদের মার মুখি হয়ে যাচ্ছে আগে যে মন থেকে সহানুভূতিটা করতো সেই সহানুভূতিটাই নেই ছাত্রদের হ্যাঁ দিয়ে আপনি ভালো আছেন ঠিক আছে আবার কথা হবে